হ্যাঁ আমি আমার বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা আছে আমি সেখে নে গাছ লাগাই গাছ লাগাতে আমি খুব ভালোবাসি এবং সেখানটা যেন ছোট্টো একটা আমার বাগান বেশ কিছু ফুলের গাছ আছে যেমন জবা কলকে গোলাপ বিভিন্ন রকমের ফুলের গাছ আমার সকাল হলেই রোজ তো ফুল চাই আমার বাড়ির বাগান থেকেই ফুল নিয়েই আমার চাহিদা পূরণ হয়ে যায় বাগানটা আমার খুব সুন্দর এছাড়া আমি টেরেস বাগান অর্থাৎ ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছি যেমন আমার নিত্য প্রয়োজনীয় চাই বাসক গাছ ধন্বন্তরি গাছ আদা গাছ লঙ্কা গাছ ছাদে আমরা ওগুলো খুব প্রয়োজনীয় ধনেপাতা গাছ খুব সুন্দর আমার ছেলে খুব ঠান্ডার ধাত যখন প্রয়োজন আমার ছাদ থেকেই বিভিন্ন রকমের গাছ পুরো ছাদটা আমার গাছেই ভর্তি তাছাড়া এই গাছগুলো আমার খুব টাইম পাস করে যখন কোনো মন খারাপ লাগে আমি ছাদের গাছে জল দিই বিভিন্ন রকম ফুল দেখি বিভিন্ন রকম জিনিস যখন ছাদে নতুন বাগানে ফুল ফুটতে দেখি গাছে ফল ফুটতে দেখি অনেক লঙ্কা হয় আমার খুব ভালো লাগে বিকেলটা আমার ছাদেই কেটে যায় গাছে জল দিতে দিতে গাছের পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে এছাড়া আমি ছোটোর থেকেই গাছ লাগাতে ভালোবাসি আজও আমি নিয়মিতভাবে গাছ লাগাই